ড্রাইভার আপনি আপনি কোথায় আছেন এখনও পৌঁছলেন না যে

একটু একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করে আসুন বুঝলেন কেননা আমার একটু মুম্বাই যাওয়ার আছে সেই জন্য আপনাকে এত আগে ফোন করে আমি আপনাকে জানিয়েছিলাম আরো ফের ফোন করতে হচ্ছে আপনাকে বুঝতেই তো পারছেন ইমারজেন্সি কেস আছে আপনার খুবই আগে আগে আসা আরো আগে আসা দরকার ছিল আপনাকে তো আমি বারে বারে ধরে ফোন করে ডাকছি তবু কোনো ই হচ্ছেন না আমি এখানে প্রায় দু আড়াই ঘণ্টার মতো বসে আছি যে পরে বাড়ির অসুস্থ লোক আছে আপনার আপনাকে মুম্বাই নিয়ে যেতে হবে তাকে দেখাতে হবে ওনার প্লেনের ইয়ে মানে প্লেনের ইয়ে টাইম হয়ে যাচ্ছে তাহলে আপনি একটু তাড়াতাড়ি করে আসুন বুঝলেন আপনি ঠিক করে বলুন আপনি কোথায় আছেন বলুন তো ড্রাইভার হুম তাড়াতাড়ি আসার চেষ্টা করুন বুঝলেন ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে সবই তো আপনাকে বলে বোঝানো হচ্ছে এই দুঘণ্টা আড়াই ঘণ্টা আপনার অপেক্ষাতে বসে আছি আমি বুঝতে পারছেন এভাবে তো আর না যাওয়া যাবে না আপনি সঠিক করে বলুন দেখি না আপনি কোথায় আছেন আপনি সঠিক করে বলুন কোথায় আছেন আমি তো রায়গঞ্জে তাও আড়াই ঘণ্টা তিন ঘণ্টার মতো বসে আছি আপনি আসছেন আসছেন আসছেন আসছেন খালি বলেই চলেছেন আমাদের সকাল থেকে আমি যতক্ষণ আপনাকে ফোন করেছি ততক্ষণই এ তো আপনি বলেই চলেছেন যে খালি আমি আসছি আসছি আসছি আসুন একটু তাড়াতাড়ি আসুন খুবই ইমারজেন্সি আছে আমার যেতে হবে রায়দিঘিতে আপনার বুঝতেই তো পারছেন এখনও টিকিট যেহেতু বুক করা আছে ফ্লাইট চলে গেলে তো আমি আর তখন কিছু পাব না কী করে যাওয়া যাবে গোয়াতে সঠিক করে আপনার ঠিকানাটা বলুন আপনি কোথায় আছেন বলুন দেখিনি আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন এরপরে এতটা যাওয়ার আছে এরপরে রাস্তায় জ্যাম আছে হুম এভাবে তো যাওয়া যাবে না আপনি আসুন একটু তাড়াতাড়ি ড্রাইভার বুঝলেন সঠিক করে বলুন দেখিনি আপনি এখন কোথায় আছেন আমি তো বলছি আপনাকে যে আমি রায়গঞ্জে বসে আছি আপনি আসুন একটু তাড়াতাড়ি করে বুঝলেন আপনি তো সঠিক জায়গাটাই তো বলতে পারছেন না আপনি কোথায় আছেন এখনই পৌঁছে যাব এখনই পৌঁছে যাব করলে হবেক আপনি আসুন তাড়াতাড়ি করে বুঝলেন খুবই তাড়া আছে ইমারজেন্সি ব্যাপারটা টাইম হয়ে গিয়েছে ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে না আপনি তো আগেই যদি বলতেন যে আমার অসুবিধা আছে আপনি তাহলে তো আপনার ইয়ের থেকে তো আপনি একটা গাড়ি তো পাঠিয়ে দিতে পারতেন যেহেতু আমি প্রায় তিন ঘণ্টার মতো অপেক্ষা করছি আড়াই তিন ঘণ্টার মতো মানে ইমারজেন্সি যেহেতু আপনি সবই বুঝতে পারছেন সবই জানছেন যখন দেখছেন আপনি আসতে পারছেন না তখন তো আপনারই একটা কর্তব্য ছিল যে না আমি